আমি পদ্মপুকুর বাজার থেকে এম বি ফ্যাশন থেকে কল করছিলাম হ্যাঁ পদ্মপুকুর বাজারে আমাদের একটা নতুন দোকান খুলেছে এম বি ফ্যাশন তো এখানে আপনি বিভিন্ন ডিজাইনের সমস্ত কুর্তা পাজামা কুর্তি থেকে আরম্ভ করে আপনার সিনেমার যে সমস্ত ড্রেস সমস্ত রকম ড্রেস এখানে পাওয়া যায় নতুন নতুন স্টাইলের এবং আমার না আমার সিনেমার ড্রেসের কথা আমি বলছি না আমি বলছি সিনেমার ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত যে নতুন নতুন ডিজাইনের যে ড্রেস এখন যে আধুনিক ড্রেস বেরিয়েছে তো আপনাদের ছেলেদের মেয়েদের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য বিভিন্ন ভ্যারাইটিস এবং বিভিন্ন ধরনের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যদি আপনি নিতে চান তো আপনি আমাদের স্টোরে এসে ভিজিট করতে পারেন এবং সম্পূর্ণ মানে এইতে আপনাদেরকে গাইডেন্স দেওয়া হবে ভালোভাবে এবং নতুন নতুন যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনাদের সামনে দেখানো হবে আপনাদের পছন্দমতো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন এবং দামও রয়েছে খুবই কম ন্যূনতম মূল্যে আপনারা আমাদের দোকান থেকে জিনিস কেনাকাটা করতে পারবেন আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তো আমি আপনাদেরকে আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলো আছে তার সম্বন্ধে বলতে পারি আপনি কি নিতে ইচ্ছুক হ্যাঁ কুর্তি দেখুন ওয়ান নাইন্টি নাইন থেকে আপনি পেয়ে যাবেন তো এবার কুর্তির যে রেঞ্জ রয়েছে তো ওয়ান নাইন্টি নাইন থেকে শুরু আমাদের তো আপনি ওটা আপটু না না একদম ওরকম না আপনি অন্যদের দোকানের মতো আমাদের দোকানের সাথে একদমই তুলনা করবেন না আপনি যদি না আসেন তো আপনি ওইটা বুঝতে পারবেন না যে ওয়ান নাইন্টি নাইনে আমরা কোন কোয়ালিটিটা আপনাদেরকে প্রদান করবো আমাদের এখানে ওয়ান নাইন্টি নাইনের যে কুর্তিটা রয়েছে ওটা হয়তো আপনি অন্যান্য দোকানে গেলে পাঁচশো বা পাঁচশো বা সাতশো টাকাতেও ওই কুর্তি বা ওইরকম মানে কোয়ালিটির কুর্তি পাবেন না এখানে মানে যে সমস্ত লেটেস্ট ডিজাইনগুলো রয়েছে ওই ডিজাইনের সমস্ত রকম কুর্তি আপনি পাবেন ওয়ান নাইন্টি নাইন থেকে শুরু এছাড়াও আপনি এর থেকে বেশিও নিতে পারেন অবশ্য এগুলো ওর উপর ডিপেণ্ড করছে যেমন ধরুন হুম বলুন আপনি যদি অন্য কোনও ধরনের চেয়ে থাকেন তো আপনার এ বলুন হ্যাঁ অবশ্যই অবশ্যই ক্যাটালগ বলতে আমাদের কাছে শুধু ক্যাটালগ না আমরা আপনার আপনারা যদি চান তো ফ্রি ডেমো মানে গায়ে যেটাকে আপনার হচ্ছে ডেমো বলতে পারেন বা আপনি এটি ইউজ পর্যন্ত করতে পারবেন করে দেখতে পারবেন যে কতটা ফিট করছে বা করছে না ফ্রি ট্রায়াল আমরা দিচ্ছি তো ওর জন্য কোনও পয়সা লাগবে না বা আপনি যতবার চাইবেন ততোবার ফ্রি ট্রায়াল পর্যন্ত করতে পারেন এর সুবিধা একমাত্র আমাদের কাছেই আপনি পাবেন তো আপনি যদি চান তাহলে আপনি আসতে পারেন আমাদের স্টোরে আমি আপনাদেরকে আমাদের স্টোরের অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি এর আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদের সমস্ত যা শুধু কি কুর্তিই লাগবে না অন্য কিছুও আপনার লাগবে আচ্ছা লেডিজ ভ্যারাইটির উপর তো আর আপনার এজটা যদি একটু বলতেন মানে কোন ধরনের আচ্ছা ঠিক আছে আমি আপনাদের যেহেতু কুর্তি বলছেন তো আমি কুর্তির সমস্ত রকম ভ্যারাইটি এবং কালারের যে সমস্ত ইয়েগুলো আছে আমি আপনাকে ক্যাটালগগুলো পাঠিয়ে দিচ্ছি